সরকারি প্রকল্পগুলি হল এগুলি যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী যেমন আমাদের এগুলো থেকে আমি অনেকরকমভাবে উপকৃত হই যেমন কন্যাশ্রী আঠেরো বছর হলে এ সরকার থেকে আমাদের কন্যাশ্রী দেয় এবং আমরা উচ্চ মাধ্যমিকে পড়লে ইলেভেন পাস করে তাহলে আমাদের সেই সময়কালে আমাদের মোবাইল বা ট্যাব দেওয়া হয় এতে আমরা অনেকরকমভাবেই উপকৃত হই যেমন ট্যাবের মাধ্যমে আমরা অনলাইন ক্লাস করতে পারি এবং ভালোভাবে পড়াশুনা চালিয়ে যেতে পারি কন্যাশ্রী কন্যাশ্রীর টাকা দিয়ে আমরা সেই টাকাতে আমরা পড়াশুনা ভালোভাবে চালিয়ে যেতে পারি এবং স্কলারশিপ সরকারি স্কলারশিপ স্কলারশিপ আমরা যদি ভালো রেজাল্ট করি বা পড়াশুনা করি তাহলে আমরা যদি কোনও টিউশন নিই সেই স্কলারশিপের টাকা থেকে টিউশনের টাকা মেটাতে পারি এবং ইস্কুলের যে ফিজ হয় বা মাঝেমাঝে যেরকম সরস্বতী পুজোর চাঁদা এরকম তাতেও আমরা সেই টাকা থেকে দিতে পারি এবং যেমন আছে বিধবা ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা হচ্ছে আমাদের এই গ্রামাঞ্চলে সরকার থেকে বিধবা ভাতা দেওয়া হয় যারা মরে গেছে তাদের কিছু টাকা যাতে তাদের সংসার ভালোভাবে চলে এবং লক্ষ্মী ভাণ্ডার আমাদের এমন এমন গ্রামে মানুষজন আছে বা পরিবার আছে তাদের ভালোভাবে সংসার চলে না এবং অতি কষ্টে দিনে হয়তো একবেলা খেতে পায় তার তাপে তারা একবেলা খেয়ে থাকতে হয় সারাদিন সে কষ্টে জীবনযাপনের থেকে সবাই ভাবে মরে যাওয়া ভালো সেই জন্য সরকার একটা প্রকল্প চালু করেছে সেই প্রকল্পটির নাম হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার সেই লক্ষ্মী ভাণ্ডারে প্রতি মাসে মাসে ছশো এরকম কিংবা একটা নির্দিষ্ট টাকা আছে পাঁচশো হাজার সেই মতো টাকা তার অ্যাকাউন্টে ঢুকে যায় সেই ফ্যামিলিতে সেই ফ্যামিলিতে সেই টাকা ঢোকার ফলে এইভাবে উপকৃত হয় সেই টাকা ঢোকার ফলে তাদের সংসার ভালোভাবে চলে এবং লক্ষ্মী ভাণ্ডারে যে টাকাটা পায় তারা ভালোভাবে জীবনযাপন করতে পারে এবং যাবতীয় যা দরকার হয় সব জিনিস কিনে এনে এবং ভালোভাবে খাওয়াদাওয়া করতে পারে দিনে তিন বেলা চার বেলা খাওয়াদাওয়া তো হতে খাওয়াদওয়া করতে পারে এবং আরও এরকম নানান সরকারি প্রকল্প আছে যেমন স্কলারশিপের ক্ষেত্রে আছে নবান্ন আছে বিবেকানন্দ আছে বিকাশ ভবন আছে এই স্কলারশিপ এবং ওয়েসিস স্কলারশিপ এই স্কলারশিপ ওয়েসিস প্রতি বছর বছর একবার দেওয়া হয় সেই একবার আবার এবং এক বছর এক বছরে একবার দেওয়ায় সেই টাকা পেয়ে অনেক মানুষ উপকৃত হয় অনেকরকমভাবে এবং আছে কৃষক সেবা কৃষক সেবা বা কৃষক সমাজ এরকম কৃষকেরে কৃষকদের নিয়ে কিছু টাকা হয় দেওয়া হয় কৃষকদের যাদের যতটা জমি আছে সেই পরিমাণ কিছু টাকা দেওয়া হয় যাতে তারা সেই জমিতে পুনরায় চাষ করতে পারে টাকা পয়সার অভাব যেন না হয় চাষ করে বীজ আরে এরকম নানান যাবতীয় বীজ কিনে ভালোভাবে ধান চাষ আলু চাষ করে যেন তারা ব্যবসায়িকদেরকে বিক্রি করতে পারে